আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় জলবায়ু হলো আর্দ্র মৌসুমী জলবায়ু ঋতুগুলি সেখানে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনকে কীভাবে প্রভাবিত করে কারণ আমাদের এখানে এই ছয়টি ঋতু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় ছয়টি ঋতু ছয়টি ঋতু সমান নয় কোনো কোনো বারে ভালোভাবে দিন কাটে কোনো ঋতুতে খুবই খারাপভাবে দিন কাটে যেমন ভালোভাবে দিন কাটে বলতে শীতকাল বসন্তকাল খুবই ভালোভাবে কাটে খারাপ কালে গরম কালটা খুবই খারাপভাবে যায় এই আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় এই ছয়টি ঋতু ছয়টি ঋতুর মধ্যে সব ঋতু সমান নয় কোনো ঋতুতে ভালো দিন কাটে কোনো ঋতুতে খারাপ দিন কাটে তাই যেমন শীতকালে যেমন ভালো দিন কাটে তেমনি গরমকালেও খুবই খারাপভাবে দিন জীবনযাপন করতে হয় শীতকাল বসন্তকাল এই দিনগুলো এই ঋতুগুলোতে খুবই ভালোভাবে সকলেরই দিন কাটে আর কিন্তু গরমকাল গ্রীষ্মকাল এই দিনগুলোতে এই ঋতুগুলোতে খুবই খারাপভাবে দিন যাপন করতে হয় জীবন যাপন করতে হয়